আমি ফ্লিপকার্ট থেকে কিছুদিন আগে অরিফ্লেমের একটি তেল অর্ডার করেছিলাম কিন্তু তেলটা প্রচণ্ড উগ্র গন্ধ সেই গন্ধটা আমার খুব একটা ভালো লাগে নি